ইশানি প্লাম্বার বলছেন তো আপনি আগের মাসে আমাদের বাড়িতে কাজটা করে দিয়ে গেলেন ট্যাপের নলটা লাগিয়ে দিয়ে গেলেন সেটা থেকে আবার জল পড়ছে ফাটেনি সাইড থেকে লিক হচ্ছে গোড়া থেকে জল পড়ছে নলের একটাতে নয় সুপোত বাড়ির প্রায় প্রত্যেকটা নল দিয়ে এরকম হচ্ছে হ্যাঁ সে লাগিয়েছেন কিন্তু ধয়তো ফিটিংটা ঠিক মতো করা হয়নি ওই জন্য এরকমটা হচ্ছে নাহলে তো আগে কোনো দিন হয়নি এরকম না সব সময়ই হচ্ছে সব সময়ই হচ্ছে এটা ট্যাঙ্ক থেকে ভরলেও হচ্ছে আর ই ভরলেও হচ্ছে হ্যাঁ তো আপনি আসতে পারবেন কখন আজকে আসতে পারবেন কি একটু অসুবিধা বলতে ট্যাঙ্ক তো পুরো খালি হয়ে যাচ্ছে সব সময় জল পড়তেই থাকছে পড়তেই থাকছে আশেপাশে চারদিকে জলে ভর্তি হয়ে যাচ্ছে শুধু চেষ্টা করুন না তাড়াতাড়ি আসার হ্যাঁ আর হচ্ছে এই নলগুলো কি পাল্টাতে হবে আচ্ছা আপনি তাহলে এসে দেখবেন যদি পালটাতে হয় তাহলে হচ্ছে কোনো যদি গ্যারেন্টি বা ওয়ারেন্টিবালা নল থাকে সেগুলো নিয়ে আসবেন সেগুলো দরকার হলে বদলে দেবো এরকম হলে তো বারবার সমস্যা হবে না নাহলে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আপনি তাহলে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন এসে আরেকটু ফোন করবেন দা আসার আগে